পশ্চিমবঙ্গের স্ট্যাম্প সেক্টর নানারকমভাবে নতুন উদীয়মান প্রযুক্তির ব্যবহার করে যাতে ছাত্রছাত্রীরা নিজেদের বুদ্ধিমত্তা ব্যবহারিক প্রশিক্ষণ উন্নত করতে পারে তার জন্য তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বায়ো টেকনোলোজি অর্থে জীব প্রযুক্তিবিদ্যা ন্যানো টেকনোলোজি অর্থে আনবিক প্রযুক্তিবিদ্যা ইত্যাদির মাধ্যমে নানারকম ব্যবস্থা করতে পারে যেই ব্যবস্থাগুলির সাহায্যে নানারকম টেকনোলোজি প্রযুক্তি ইত্যাদির দ্বারা নতুন নতুন জিনিসের আবিষ্কার এবং নতুন নতুন জিনিসের উপভোগ ব্যবহার ইত্যাদি তৈরি করা যায় এছাড়াও সরকার মোবাইলের অ্যাপের ব্যবহার শুরু করেছে তাছাড়া নানারকম প্রযুক্তিতে এবং গবেষণা প্রযুক্তিতে ইত্যাদিতে এইগুলির অনেক ব্যবহার আছে স্টেমের ছাত্রছাত্রীরা এই রাস্তাগুলোতে গবেষণা হোক প্রযুক্তিবিদ্যা হোক সফটওয়ার ইঞ্জিনিয়ারিং হোক এইসবে তারা সাধা ভালোভাবেই যেতে পারে কারণ যাওয়ার জন্য তাদের কাছে সেই ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয় এই ইন্টার্নশিপের মাধ্যমে নানা রকম কোম্পানিতে গিয়ে নিয়ে তারা শিক্ষাগ্রহণ করে সেইখানের প্রফেশনালদের কাছ থেকে সেইখানের বুদ্ধিমান লোকেদের কাছ থেকে তারা সেইখানে ভালো প্রশিক্ষণ দেয়